আমার বাড়িতে ছটা পাখা রয়েছে তার মধ্যে চারটে সিলিং ফ্যান আর দুটো টেবিল ফ্যান এর মধ্যে একটি টেবিল ফ্যান খারাপ হয়ে পড়ে আছে সিলিং ফ্যানগুলোর বেশিরভাগই প্রচণ্ড গরমে অনবরত চলার জন্য মাঝে মাঝে বন্ধ হয়ে যায় এর কনডেনসার খারাপ হয়ে যায় কনডেনসার থেকে এক ধরনের তরল পদার্থ বেরিয়ে এসে ফ্যানের ক্ষতি করে দ্বিতীয়ত এর বল বিয়ারিংয়ের সমস্যা হয় এবং গরমে আমাদেরকে প্রচণ্ড ভোগান্তি সহ্য করতে হয় এখনকার যে পাখাগুলো বেরিয়েছে এখনকার নতুন কোম্পানির পাখাগুলো সেরকম টেঁকসই নয় আগেকার পাখাগুলো যতটা টেঁকসই হত এখনকার পাখাগুলো ততটা টেঁকসই নয় আমার ঘরে একটি ঊষা কোম্পানির পাখা রয়েছে সিলিং ফ্যান যেটি বিগত তিরিশ বছর ধরে চলছে সেটার প্রবলেম সেটার সমস্যা খুবই কম কিন্তু বর্তমানের যে পাখাগুলো রয়েছে সেগুলোর প্রচণ্ড সমস্যা দেখা দেয়